স্বাস্থ্যসেবার জন্য অপর্যাপ্ত বীমা কভারেজের সমস্যা রাজ্য যথেষ্টভাবে মোকাবিলা করছে কারণ আমাদের এইখানের চিকিৎসা ব্যবস্থা যেমনি খুব একটা ভালো নয় তেমনি আমাদের পশ্চিমবঙ্গে চিকিৎসার জন্য পশ্চিমবঙ্গ সরকার একটি স্বাস্থ্য কার্ড চালু করেছেন যেই কার্ডের সাহায্যে যে কোনো মধ্যবিত্ত মানুষরা অবশ্যই চিকিৎসা করাতে পারে সেই কার্ডের সাহায্যে আর এখানে যথেষ্ট পরিমাণের চিকিৎসার ব্যবস্থাও নেই কারণ যে কোনো চিকিৎসা করতে গেলে অবশ্যই বাইরে যেতে হবে